হ্যাঁ বলুন বলুন কী কী লাগবে হুম হবে অবশ্যই হবে ওই কেটা একদম ভালো মিডিয়াম কিরকম নেবেন ভালো হবে ম্যাম আপনার বাইশ টাকা কেজি আপনার জন্য একুশ টাকা করে নেবো ও লঙ্কা আপনি কাঁচা লঙ্কা নেবেন তো আপনার ওরকম টাকা কেজি হ্যাঁ ভালো কোয়ালিটির ওই রকম ওটার দাম এই আঠেরো টাকা করে কেজি ওই আঠেরো টাকা করে শ সরি হুম বলছি যে আপনার কবে লাগবে সবজিগুলো ও ঠিক আছে আর আর কিছু কি লাগবে হ্যাঁ ঠিক আছেস থ্যাংক ইউ